যে ব্যাক্তি সবে মাত্র আঁকা শুরু করেছে তার তো দক্ষতা আরো উন্নত করার উপায় বা উচিৎ তার কিছু কারণ হল যে ব্যাক্তি সবে মাত্র আঁকা শুরু করেছে তাকে প্রথমত কোনো সাধারণ কিছু ছবি আঁকা দিয়ে শুরু করতে হবে তা যে সে হয়তো কোনো হালকা কোনো ফল তাতে আমই হোক বা কাঁঠালই হোক বা কোনো কোনো সাধারণ সহজ কিছু পশু যেমন গরু গরু বা হাতি এই সব ছবি আঁকা দিয়ে শুরু করতে হবে এবং প্রথমত তাকে স্লেট পেন্সিলে আঁকাটা শুরু করা উচিৎ তারপরে তারপরে কোনো রকম কালার পেন্সিল ব্যবহার করা উচিৎ এরপর ধীরে ধীরে তার যখন আঁকা বা হাতের দক্ষতা আরও উন্নত বা উন্নতি করবে তখন সে কোনো রকম কালি কালি ব্যবহার করতে পারে এইভাবেই কোনো ব্যাক্তি তার আঁকার বা ছবি আঁকার দক্ষতা খুব ভালোভাবে করতে পারে